পশ্চিম বর্ধমান জেলার প্রধান পাকিতিক সম্পদ হচ্ছে কয়লা পরিবেশগত চ্যালেঞ্জ এখানে প্রচুর রয়েছে

এখানকার জলের প্রধান উৎস হচ্ছে নদী দামোদর নদী স্বাস্থ্যবিধি এখানকার স্বাস্থ্যবিধি মোটামুটি ভালো হয়েছে আগের থেকে আসানসোল জেলা হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটাল হিসাবে এখন কাজ করছে আর আবর্জনার ব্যাপার পৌরসভা আসানসোল পৌরসভা ভালো কাজ করছে আসানসোল পৌরসভার তরফ থেকে প্রতিদিনই ময়লা ফেলার গাড়ি আসে এবং আবর্জনা সরিয়ে নেই